আমার একটি পোষ্য প্রাণী ছিল একটি কুকুর আমি পুষেছিলাম বর্তমানে সে আর নেই গত তেরো বছর ধরে সে আমার সাথেই ছিল পুরো আমার পরিবারেরই একজন সদস্য হয়ে ছিল বাট আগামী বছর সে মারা গেছে তার একটি অসুখের হয়েছিলো এবং সেই অসুখের মধ্যে দিয়ে সে তার জীবন ত্যাগ করেছিলো পুরো পরিবারের একজন সদস্য বলতে গেলে আমার বাড়ির ছোটো ছেলের মতো সে ছিল পুরো পরিবারকে সে মাতিয়ে রাখতো এন্টারটেনমেন্ট করা পুরো পরিবারের সাথে থাকা পরিবারের প্রত্যেকটা মানুষের কথা শোনা কোনোদিনই তাকে মনে হয়নি যে সে একটি অবলা প্রাণী সে এমনভাবে আমাদের পরিবারের সাথে মিশে গিয়েছিলো যেন মনে হয়েছিলো সে একটি পরিবারের সদস্য এবং আমরা যা করতাম আমাদের সাথে সবসময় সে থাকতো সে সকাল হোক রাত্রি হোক প্রতিনিয়ত সে আমাদের আষ্টে পৃষ্টে জড়িয়ে থাকতো বর্তমানে তার স্মৃতি পুরো বাড়ি ছড়িয়ে আমাদের আছে এবং আজীবন তার স্মৃতি আমার সাথে থাকবে